প্রথমে শুরুর একটা গল্প করি তাহলে খানিকটা হলো বোঝা যাবে বিষয়টা দু হাজার সাল সম্ভবত দু হাজার এক এরকম দু হাজার দু হাজার এক সেই সময়ে যে স্মার্টফোনগুলো ছিলো এ সময় তো কোনো স্মার্টফোন না সেই সময় বড়ো বড়ো ওই পুরোনো যে মোবাইলগুলো স্মার্টফোন তো এসেছে অনেক দিন পরে সেই সময় যে মোবাইলগুলো যেগুলো ছিলো সেই মোবাইলগুলো ছিলো যেমন বড়ো মানে বড়ো মানে কি সে এক একটা সেই টর্চ লাইটের মতো বড়ো সেগুলো দেখলে মনে হয়তো যে কাউকে দিয়ে যদি ওই দিয়ে যদি মারা হয় তার হয়তো মা মাথাটা তাই মারলে সে হয়তো ঘুরে টুরে পড়ে যেতে পারে এতো বড়ো বড়ো ফোন এবার তখন তো আমাদের এখানে সবে নতুন এসেছে মানে আমাদের দেশেও নতুন এসেছে সেইভাবে নেটওয়ার্কও নেই দুই একটা নেটওয়ার্ক কোম্পানি এসেছে তাদের টু জি স্পিডে তারা দেয় প্রথম দিকে চার্জও তখন অনেক বেশি প্রথম যখন সম্ভবত শুরু হলো তখন মোবাইলের যে নেটওয়ার্ক তাদের প্রিপেড কানেকশান প্রথম দিকে ছিল না প্রথম দিকে শুরু করেছিলো এরা পোস্টপেড দিয়ে মানে কথা বলে যাওয়া পরে বিল আসবে মানে আমাদের ল্যান্ড ফোন যেরকম সেরকম ধরনের ছিলো বিল আসবে তারপর পরে আবার প্ল্যান চেঞ্জ হয় প্রথম দিকে শুরু হয়েছিলো দু টাকা নিরানব্বই পয়সা এরকম একটা নিয়ে শুরু হয়েছিলো তারপরে সেটা এক টাকা নিরানব্বই পয়সা অনেক দিন ধরে চলেছে এটা কোনো ওই রকম রিচার্জ প্যাক ট্যাকের ব্যাপার না টাকা ভরলে ওইভাবে কথা বলা যেত সেইভাবে তা যে গল্পটা প্রথমে শুরু করবো যে প্রথম দিকের মোবাইল ফোনের ক্রেজ নিয়ে তা একদিন বিকেলে এসেছি তখন আমাদের অধিকাংশের হাতেই তখন ফোন নেই ফোন আমরা তখন তেমন একটা দেখিও নি তা আমার একটা বন্ধু বেলু ও এসেছে এই আমাদের এখানে পাশে একটা কলেজ মাঠ আছে এই কলেজ মাঠের পাশে ও এসেছে রাস্তায় এসেছে ওর পকেটে মোবাইল আছে এবার মোবাইল মানে তখন একটা বিরাট ব্যাপার মানে একজনের কাছে মোবাইল মানে সেটা একটা দেখার বিষয় মানে যেখানে খুলবে সেখানে লোকজন জড়ো হবে এরকম একটা ব্যাপার তা ওর সঙ্গে আছি হঠাৎ ওর ফোন এলো তো ফোনটা পকেট থেকে বের করলো পকেট থেকে বের করে সোজাসুজি কানে না প্রথমে মোবাইলটা বের হলো বের হয়ে হাতে এলো হাতে এসে রিং হচ্ছে কিন্তু ওদিকে হাতে এসে বেশ কিছুক্ষণ ধরে বেন সেটার দিকে তাকিয়েই থাকলো এর মধ্যে দেখি সাত আটটা বাচ্চা কাচ্ছে কোথার থেকে এসে কিচির মিচির করতে করতে যাচ্ছিলো কোনো দিকের হয়তো খেলতে দিতে যাচ্ছিলো বা কি ফুটবল টুটবল খেলতে পাশে তো মাঠ মাঠে টাটে যাচ্ছিলো হঠাৎ দেখি কেউ আর মাঠে টাটে যাচ্ছে না হঠাৎ দেখি ওর পিছনে গিয়ে সবাই দাঁড়িয়ে পড়েছে বেনু এবার খুব ধীরে সুস্থের ফোনটাকে কানে তুললো তুলে হ্যালো বললো ব্যাস হ্যালো বলে যাই হোক কথাবাত্রা হলো আর ছেলে পেলে দল দেখি ওর পিছনে পিছনে এইভাবে ঘুরপাক খাচ্ছে এইভাবে ঘুরছে এই হলো প্রথম দিকের আমাদের যে মোবাইল সেই মোবাইল তার এবং অবশ্যই সাদাকালো সেট সু ফোন করলে দুটাকা চার্জ স্বাভাবিকভাবেই লোকজন সেভাবে করতো না খুব ভালোই মনে আছে সেই সময় লোকজন যতটা পারা পারা যায় ওই মিস কল দিতো একজনের সাথে আরেকজনের মিস ক কল দিতো ফোন এবং মিস কল দিতে দিতে অন্য একজন থাকে গেলে বিরক্ত হয়ে গিয়ে একবার যদি ধরে ফেলতো ধরে ফেলা মানে এই দিকের লোকটা সঙ্গে সঙ্গে আহ দু টাকা একেবারে পুরো যা চলে গেল একদম এই রকম একটা জায়গা তারপরেই সেই মোবাইল কিছু দিন পরে সাইজে একটু ছোটো হল কিন্তু তখনও মোবাইল সেই সাদা কালো এটা দু হাজার পাঁচ ছয় সাল পর্যন্ত চলেছে এই বিষয়টা এরপরে তখন মোবাইল ফোন এসেছে বা ছোটো খাটো দু একটা দু একটা করে তা তার ভিতর গেম দেয়া শুরু হয়েছে গেম বলতে ওই স্নেক তারপরে ওই ছোটো ছোটো ওই যেগুলো ওই বক্স আস্তে আস্তে উপরে উপরে মিলিয়ে মিলিয়ে এক জায়গায় আবার প্যারালাল করে আবার সেটিগুলো চলে যায় সেগুলো পয়েন্ট আসে এই সব গেম প্রথম দিকে তাই নিয়ে একেবারে ঘন্টার বার ঘন্টা বা বসে থাকা যার কাছে মোবাইল আছে অন্য দুই চার জন্য এরকম হাঁ করে বসে আছে তার দিকে এই একটু দে একটু ফোনটা একটু দে না একটু গেম খেলি এই একটু দে না ফোন যার কাছে ফোন আছে তো সে তো খুব এভাবে হ্যাঁ এখন না ফোন পরে হবে এই হলো প্রথম দিককার একেবারে ফোন এর পরই বিভিন্ন কম্পানিগুলো আস্তে আস্তে চলে এলো ভোডাফোন সেই সময় ছিলো না প্রথম দিকে ছিলো হাচ আমাদের এখানে সবথেকে প্রথম যে কম্পানি এসেছিলো তারা হাচ ছিলো হাচ কম্পানি ছিলো জিওর তখন কোনো ব্যাপারই নেই জিও এসেছে অনেক দিন পরে জিওর ফোনের ব্যাপার পরে আলাদা এর ভিতর বেশ কিছু কম্পানি এসেছে এবং সিম বিক্রি হওয়া শুরু হল তারপর পরে সিমের একটা ব্যাপার ছিল আগে ওই মোটামুটি প্রথম দিকে অতো ডকুমেন্টস নিয়ে সিম টিম চালানোর বিষয়টা ততটা ছিলো না যে যার মতো তখন আমরা একটা আমরা মানে প্রায় সবাই যাদের কাছে মোবাইল আছে তারা তখন কমন একটা বিষয় শুরু করলো সিম আবার কিছু টাকা ওরা সিমের মধ্যে রিচার্জের হিসাবে টাকা কিছুটা ভরে রেখে দিতো এবার দেখা গেল সিমের যে দাম তার থেকে রিচার্জের যে পরিমাণ টাকা আছে সেই টাকার পরিমাণ বেশি এবার তারপরে লোকজন শুরু করলো বেশি বেশি করে ওই সেই ফোনগুলো নিয়ে সিমগুলো ব্যবহার করা এবার কীরকম হয় সেই রিচার্জে ওই সেই টাকা পয়সা সব হয়ে গেলো মানে টাকা পয়সা যেই ফুরিয়ে গেলো এবার আবার নতুন করে রিচার্জ করতে গেলে তো সেই আবার সেই টাকাটা আবার নতুন করে ভরতে হবে সেটাকে আবার কারুর পকেটে নেই সেই সিম বাদ আবার একটা নতুন কোম্পানির সিম এই মাঝখানে মাঝখানে চললো এদিক কোম্পানিগুলো বুঝতে পারলো যে এতো ভালোই চলছে এইভাবে আর নেটওয়ার্ক নেটওয়ার্ক সেই সময় নেটওয়ার্ক ওই নির্দিষ্ট জায়গায় গেলে ওই নদীর ধারে গেলে ওইখানে টাওয়ার পাওয়া যায় ওইখানে দাঁড়ালে মোটামুটি ফোনে সবাই শুনতে পাবে ওখান থেকে ওই দিকটায় গেলে আর কোনো শব্দ শোনায় যাবে না মানে ও সেই অনেকটা সেই ল্যান্ডফোনের টাইপের মানে মোবাইল ফোন আছে ঠিকই পকেটে কিন্তু মোবাইল ফোন ওই সেই আগে যে ল্যান্ডলাইনে যেমন ওই ল্যান্ডলাইন প্রথম দিকে যেমন ছিলো যে ওই কাচের ঘর তার ভিতর গিয়ে কথা বলতে হবে প্রথম দিকের মোবাইল ফোন এবং তার নেটওয়ার্কের অবস্থাও সেরকম ওই আমরাও সব চিন্তাভাবনা করে রাখতাম যে এই জায়গায় গেলে খুব ভালো নেটওয়ার্ক পাওয়া যাবে আমরা সঙ্গে সঙ্গে চলে যেতাম সেইখানে সেই পার্টিুলার জায়গায় গিয়ে এ যে যার মতো একটুখানি নেটওয়ার্ক পেলো আর নেটের স্পিড নেটের স্পিড একটা মানে প্রথম দিকে টু জি নেটের স্পিড একটা অবিশ্বাস্য রানিং ভিডিও দেখা মানে এই ফেসবুক টেসবুকের কথা তখনও সেইভাবে তখনও শুরু হয় নি তখন গুগল শুরু হয়েছে গুগলে মানুষজন অল্প অল্প করে কিছু কিছু জিনিস পড়ছে কিছু কিছু ছবি দেখছে ভিডিও দেখা তখন অসম্ভব ব্যাপার কারণ যে পরিমাণ স্পিড আর নেট প্যাকের যে দাম সেই দাম দিয়ে কেউ সেইভাবে ব্যবহার করতেও না অল্প কিছু ছবি টবি ডাউনলোড করা বিষয় আমার একবার তো ভালোই মনে আছে একবার একটা ছবি জাস্ট একটা ছবি রাত্রিবেলায় রাত দশটার সময় আমি বসিয়েছি সেই ছবিটা ডাউনলোড করার জন্যে বসিয়ে দেখছি ঘুরছে ঘুরছে একটা ছবি জাস্ট একটা ছবি ঘুরছে ঘুরছে ঘুমিয়ে পড়েছি তার মধ্যে পরের দিন সকালবেলা উঠে দেখি সেটা তখন ঘুরছে সে একই রকমভাবে সে তখন ডাউনলোড হয় নি মানে এরকম বিষয় মানে তখন নেটওয়ার্ক আরও ইয়ে ওই রকমই বিষয় তারপরে দু হাজার সম্ভবত চোদ্দো বা পনেরো দিকে তারপরেই চলে এলো জিওর এরপরে থ্রি জি এসেছে থ্রি জি স্পিডও এই একই টাইপের হয়েছে তার থেকে বেশি কিছু না তারপরে চলে এলো জিও জিও প্রথম দিকে একেবারে নেটওয়ার্ক দিয়ে দিলো ফোর জি নেটওয়ার্ক এবং বেশ কয়েক মাস সেটা বছর খানিকের উপরে হতে পারে পুরো ফ্রিতে ওরা ফোর জি পরিষেবা দেওয়া শুরু করুন একদম ফ্রিতে পরিষেবা দেওয়ার সঙ্গে সঙ্গেই পুরোপুরি বিরাটভাবে নেটওয়ার্ক একেবারে পুরো এবং তার সঙ্গে সঙ্গে এর ভিতরে আবার মোবাইল ফোনে আবার স্মার্টফোন আবার ঢুকে গেছে মানে যে যে ফোনে এবং সেই স্মার্টফোনে ভীষণভাবে কিন্তু সমস্ত রকম সেই প্রথমে একদম আমাদের লাইভ স্ট্রিমভাবে দেখা সব কিছু কমপ্লিট করা তারপরে তো এবার তারপরে বিভিন্ন রকম সমস্ত কম্পানি টম্পানিগুলো হল স্মার্টফোনের এই এরকম একটা জায়গা এলো এই